হ্যাঁ হ্যাঁ বাবু বলুন হ্যাঁ এখন আপাতত ফাঁকাই আছি কোনো কাজ নেই কী কাজ বলুন ও আচ্ছা কী কী কী লাগবে বলুন এখন তো ফাঁকা আছি এখন যদি যেতে হয় বলুন এখন চলে যাচ্ছি

হ্যাঁ কী তেল কী তেল আচ্ছা আচ্ছা

আচ্ছা না না এখন ফাঁকা আছি বলুন না হ্যাঁ আপনি ম্যাডামকে লিখে রাখতে বলুন কী কী লাগবে

ও ওগুলো কি লিখে ওগুলো কি ওখানে বাজারে লিখে রাখবেন না আমাকে বলে দেবেন এখন হ্যালো বলে দিন

ও ঠিক আছে হুম

ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি হ্যাঁ